খেলাধুলায় কোচ বা প্রশিক্ষকের সবচেয়ে প্রধান এবং আবশ্যিক কাজ হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস বা শারীরিক সক্ষমতার দিকে ধ্যান দেওয়া এবং খেলোয়াড় নির্বাচন করা কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় তা হচ্ছে খেলোয়াড়দের মানসিক অবস্থার দিকে কোচদের বা প্রশিক্ষকদের একটা বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন আছে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং সেই খেলার মধ্যে যখন তারা তাদের অংশগ্রহণ করছে তারা যেন একশো শতাংশ দেয় এবং সেই বাধা বিপত্তি যা তৈরি হয় সেই খেলার মধ্যে সেইগুলো তারা যেন অতিক্রম করে আসতে পারে এই দিকটা একজন কোচের বা প্রশিক্ষকের একটু বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন